হ্যাঁ দাদা হ্যাঁ দেখুন আমার একটা বুকিং আছে হ্যাঁ উবেরে বুকিং আছে দেখুন হলদিরাম বাসস্ট্যান্ডের লোকেশান দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তো আপনিও ওখানে আসছেন কি আচ্ছা আপনার কারেন্ট ড্রপটাকে আপনি কারেন্ট ওকে ওকে কারেন ড্রপটা কমপ্লিট হলে তারপর আসবেন তাই তো আচ্ছা আচ্ছা আপনি হহলদিরাম হ্যাঁ বাসস্ট্যান্ডের যে ড্রপটা আছে আপনি ওইটা একটু এগিয়ে এসে হ্যাঁ হ্যাঁ হহলদিরাম বাসস্টপে না একজ্যাক্টলি বাসস্টপে না আপনি একটু এগিয়ে এসে ওই এক্সাইট মোড়ের কাছে দাঁড়ান দাঁড়াবেন আমি ওখানে থাকবো হ্যাঁ আসলে না হলদিরাম বাসস্ট্যান্ডে হয়েছে কী একটু ওখানে একটা মিছিল চলছে খুবই বড়ো মিছিল চলছে তো তার ফলে ওখানে গাড়িগুলো সব বন্ধ করা আছে ওই রো ওই রোডে ওই রোডে গাড়ি ঢুকতে দিচ্ছে না না ওই রাস্তাতে কোনো গাড়ি ঢুকছে না ঢুকতে দিচ্ছে না তো আমি ওই জন্যে হেঁটে চলে এসছি একটু এগিয়ে এসেছি আমি এখন এক্সাইড মোড়ের সামনে দাঁড়িয়ে আছি একদম একজ্যাক্টলি এক্সাইড বাসস্টপে তো আপনি এক্সাইড বাসস্টপ থেকেই আমাকে পিক করে নি পিক আপ করে নেবেন হ্যাঁ হ্যাঁ এ ওই এক্সাইড ইন্ডাস্ট্রিজ যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিল্ডিংটা আছে ওর সামনেই আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ তো আপনি এক্সাইড ইন্ড্রাস্ট্রির সামনে থেকেই হ্যাঁ আমাকে আমি গাড়িতে উটবো তো আপনি একজ্যাক্টলি ওই এক্সাইড ইন্ড্রাস্ট্রির লোকেশানেই আসুন না হলদিরাম বাসস্ট্যান্ডে আসবেন না ওই রোডটা বন্ধ আছে তো আপনি ওই ধর্মতলা হয়ে ধর্মতলা হয়ে চলে আসুন হ্যাঁ না পার্কস্ট্রিট হয়ে আসতে যাবেন না ধর্মতলা হয়ে আসুন পার্কস্ট্রিটের দিকে রাস্তাটাই বন্ধ আছে তো আপনি ধর্মতলা হয়ে হলদিরাম বাসস্ট্যান্ড এই হলদি ধর্মতলা হয়ে এক্সাইড মোড়ের মোড়ে আসুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কারেন্ট ড্রপটা কমপ্লিট করে ওখানে আসুন আমি একজ্যাক্টলি ওখানেই দাঁড়িয়ে আছি আমি ওই ওই লোকেশনেই আছি এক্সাইড ইন্ডাস্ট্রির সামনে ওকে ওকে ওকে